আমি যে সোনার কানের দুলটি কিনেছিলাম সেটি খুব পাতলা ছিলো এবং তার কারণে সেটি ভেঙে যায় এবং তার রঙটাও ফিকে হয়ে গেছিলো